ছোটবেলা থেকেই নাচ করতে আমি খুব ভালোবাসি নাচের প্রতি আমার একটা আলাদাই আকর্ষণ আছে নাচ নিয়ে আমার অনেক স্বপ্ন রয়েছে আমি নাচের এবং আমি ভারতনাট্যম নাচতে খুব ভালোবাসি এবং যত রকমের কম্পিটিশন এবং রিয়েলিটি শোজ আছে আমি সেইগুলোতে যেতে চাই নিজের লক্ষ্যপূরণ করার জন্য কারণ আমি নাচটা ছোটবেলা থেকেই খুব ভালোবাসি নাচ দিয়ে আমি আমার সমস্ত স্বপ্নপূরণ করতে চাই নাচ দিয়ে আমি নিজের জীবনের ভাব প্রকাশ করতে চাই এবং নাচ দিয়ে আমি অনেক মানুষকে অনেক কিছু বোঝাতে চাই এবং আমি ছো নাচ করতেও খুব ভালোবাসি এবং আমি বলিউড সং নাচও করতে খুব ভালোবাসি কারণ নাচটা আমার একটা পেশা এবং আমি নাচ করতে খুব ভালোবাসি নাচটা আমার ছোটবেলা থেকে একটা ভালো লাগার একটা জিনিস আমার কাছে নাচ মানে একটা আলাদাই একটা জগৎ এবং আমি নাচটাকে নিয়ে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে চাই আমি বড় হয়ে একজন ভীষণ বড় ডান্সার হতে চাই এবং অনেক অনেক অনেক মানুষকে আমি ডান্স শেখাতে চাই যারা নাচ করতে জানে না আমি তাদেরকে তো নাচ শেখাই আর যারা অনেক বড় বড় জায়গাতে যেতে চায় আমি তাদেরকেও অনেক ইন্সপায়ার করতে চাই নিজের নাচ নিয়ে আমি বড় বড় রিয়েলিটি শোতে যেতে চাই এবং সেখান থেকে সার্টিফিকেট নিয়ে নিজেকে এস্টাব্লিশ করতে চাই ইন দ্য সোসাইটি কারণ আমার কাছে নাচ মানে একটা আলাদা জিনিস এবং নাচ মানে আমার কাছে একটা আলাদাই আকর্ষণ